আমি পশু প্রথমত আমার বন্ধু থেকে পালন করা শিখেছিলাম তো আমি পশু কিনি উত্তর দিনাজপুরের মিতালি থেকে আমার কাছে আছে ছাগল আছে পাখি আছে এবং গরু আছে এ দাম আনুমানিক চার লাখ টাকা চার থেকে পাঁচ লাখ টাকা আর এ পর্যন্ত আমি উপার্জন করেছি দশ আট থেকে দশ লাখ টাকা উপার্জন করেছি